হ্যাঁ বলুন হ্যাঁ স্যার আমি বলছি হ্যাঁ বলুন

তাহলে আপনি একটা কাজ করুন একটা লিখিত কাগজ নিয়ে আসুন লিখে নিয়ে আসুন যে আপনার এরকম ব্যাগটা হারিয়ে গেছে এইখানে অমুক জায়গায় আমি অমুক এখান থেকে আসছিলাম আর আপনি পুলিশের স্টেশনে এসে একটা কমপ্লেন লজ করে দিয়ে যান আর আপনাদের বিবরণটা দিয়ে দেবেন যে কি ধরনের ব্যাগ ছিল কিরকম দেখতে কি রঙ ছিল আপনি শুধু এটা এসে বলে দিয়ে যান তারপর আমরা যাবতীয় প্রসেস আমরা চালু করে দেবো হ্যাঁ এটুকু করলে আপনার হয়ে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি এসে কমপ্লেনটা করে দিয়ে যান আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনার ইয়েটা করে দেবার

আচ্ছা আচ্ছা না আপনাকে অন্য কিছু করতে হবে না আপনি শুধু ওই ডকুমেন্টেসের ইয়ে আর ইয়েটা আপনার কি ধরনের ব্যাগ ছিল ওর ইয়েটা বলে দিয়ে যান তাহলে ওইটা করলেই হবে আর আপনাকে আর কিছু করতে হবে না বাকি যে আমরা প্রসেস আমরা করে নোবো আর পেয়ে গেলে আপনার যথাসম্ভব পারবো আপনার কাছে ওই জিনিসটা ব্যাগটা পাঠিয়ে দোবো আপনার কাছে ঠিক আছে হুম হুম